আজকাল পশু পাখিদের খাবার বলতে ঘাস খড় ফ্যান কুটনো কাটা এসবই আর কিছু না আর দোকানে নানারকম প নানারকম খাবার দাবার উঠেছে যা আজকাল পশুদের অনেক ইয়ে করেছে সেই জন্য বেশি খাবার দাবার দরকার হয় না কিন্তু গো গরু ছাগল এরা তো বেশিরভাগ ঘাস পাতাই খায় তাই বেশি এ দরকার হয় না দোকানে অনেক মডেল এখন বেরিয়েছে সেই জন্য